আমার কাছে যে কুর্তিটি রয়েছে সেটি হলুদ রঙের হওয়ায় আমার নজর কেড়েছিলো এবং কেনার পর আমি দেখলাম কুর্তিটির গুণগত মান যথেষ্ট ভালো